হাইক করার জন্য আমার প্রিয় ভূখণ্ডের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে সৈকতের কথা কারণ আমার সমুদ্রের ধারে হাঁটাচলা করতে বা হাইক করতে খুব বেশি ভালো লাগে কারণ সমুদ্রের ধারে যখন সকালবেলা আমি হেঁটে বেড়াই ওই যে পরিবেশের চার দিকে প্রাকৃতিক পরিবেশ তা আকাশের দিকে তাকালে যে সূর্যটা দেখা যায় বা ওই সব জিনিসগুলো যে পরিবেশ তখনকার পরিবেশ একটা মনোমুগ্ধকর হয়ে ওঠে তাই আমার সমুদ্রের সৈকতটাই বেশি পছন্দ হয় হাইক করার জন্য এছাড়া পর্বত তো ভালো লাগে বনও ভালো লাগে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে সমুদ্রের সৈকত পর্বতও ভালো লাগে হাইক করার জন্য কারণ কিছু ক্ষেত্রে পর্বতে আমরা হাইক করতে যাই এবং সেখানে বন্ধুদের সাথে মজা করি তো হাইক করার জন্য পর্বতও খুব ভালো জায়গা বনটাও ভালো জায়গা কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা হল সৈকত আমি তুষারময় পাহাড় ঘন বন বা পাহাড়ে সূর্যাস্ত দেখতে পছন্দ করি আমার পাহাড়ে সূর্যাস্ত দেখতে খুব বেশি ভালো লাগে কারণ যখন সূর্যটা ধীরে ধীরে অস্ত যায় তখন আমরা যদি পাহাড়ের নিচ থেকে দাঁড়িয়ে থাকি তখন দেখা যায় যে সূর্যটা ধীরে ধীরে ধীরে ধীরে কেমন পাহাড়ের উল্টো দিকে অস্ত চলে গেল বা পাহাড়ের উল্টো দিকে ঢাকা পড়ে গেল যদি পাহাড়ের উপরে থাকি তাহলেও দেখা যায় সূর্যটা ধীরে ধীরে ধীরে ধীরে কোথা থেকে লুকিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সূর্য যেন আমার ঠিক কাছাকাছিই আছে এর ফলে পাহাড়ের সূর্যাস্ত আমি দেখতে পছন্দ করি যেরকম ঘন বনের সূর্যাস্তও খুব ভালো লাগে কারণ ওই সূর্য যখন অস্ত যায় যে একটা লালচে আভা চার দিকটা হয়ে থাকে আর ঘন বনের মাঝখান থিকে ওই লালচে আভাটা হালকা হালকাভাবে আলো দিয়ে দেখা যায় ওই আলোর ছটাটা দেখতে আমার খুবই ভালো লাগে এর ফলে ঘন বন বা পাহাড়ের সূর্যাস্ত আমার খুব ভাল লাগে এছাড়া তুষারময় পাহাড়েরও হচ্ছে সূর্যাস্ত দেখতে আমার খুব ভালো লাগে কারণ তুষারময় পাহাড়ে যখন সূর্য অস্ত যায় সেখানকার পরিবেশটাও দেখতে খুবই ভালো লাগে চারদিকের পরিবেশটা খুবই ভালো হয়ে থাকে আকাশটা দেখতে আরো বেশি সুন্দর লাগে তাই আমি এসব দেখতে খুবই পছন্দ করি